হ্যাঁ হ্যাঁ বল না ওর এক্সাম আছে ওকে পড়াশোনা করতে হবে না এখন না ওর ফুল টাইম ওকে পড়াশোনাতে এখন মন দিতে হবে আর

হুম বুঝতে পারছি ফ্যামিলি ওকেশন না গেলেই হয় কিন্তু ওর মার্কসে মানে ই হয়ে যাবে সব মার্কসে প্রবলেম হবে আর ফিউচারটা মানে ইয়ে হয়ে যাবে ভালো মার্কস না আনতে পারলে ভালো করতে পারবে না এটা পসিবল নয় এখন না এটা তো পসিবল নয় মানে প্রবলেম হবে পরে

স্কুলে আসুন কালকে স্কুল হুম কালকে দিয়ে কথা গিয়ে কথা হবে স্কুলে আসুন কালকে গিয়ে কথা হবে